আমি রান্না করার আগে দেখে নিই যখন যে রান্নাটা করবো তার উপকরণগুলো ঠিকঠাক আছে কি না যেমন যেই রান্নাটা করবো তার উপযুক্ত সবজি ভালোভাবে কেটে ধুয়ে রেখে দেওয়া এবং যেই রান্নাটা করবো তার প্রয়োজন মতো মশলা ঠিকঠাক করে আছে কি না তা সমস্ত প্রস্তুত রেখেই রান্না করার চেষ্টা করি